আমি আগের মাসে আমাদের যে খাদ্য দপ্তর রয়েছে সেখানে একটু কাজের জন্য গিয়েছিলাম কাজটি হলো যে আমার যে খাদ্য তালিকার যে কার্ডগুলি রয়েছে সেই কার্ডগুলিতে আমাদের যে নামের বানানগুলি রয়েছে সেগুলি বেশিরভাগ মানুষেরই ভুল এসেছে তো আমি সেই নামের বানানগুলি সংশোধনের জন্য ওই খাদ্য দপ্তরের অফিসে যাই আমি প্রথমদিন যাই প্রথমদিন গিয়ে ওনাদের বলি ওঁরা বলেন যে সার্ভারের প্রবলেম ঠিক আছে আমি সেইদিন বাড়ি ফিরে আসি দ্বিতীয় দিন আবার যাই দ্বিতীয় দিন সেম একই সমস্যার মুখোমুখি হই আবার সেদিনও ফিরে আসি তৃতীয় দিন আবার যাই তৃতীয় দিন গিয়ে আবার একই সমস্যা ওখানে দেখি আমি এবং আমি ছাড়াও আরও ওখানে অন্যান্য অনেক মানুষরা ছিলেন যারা ওই একই সমস্যা নিয়েই এসেছেন যে তাদের নামের যে বানানগুলি রয়েছে সেগুলি সংশোধনের জন্য কিন্তু ওই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত ব্যক্তি ছিলেন আমি আমি বা অন্যান্য ব্যক্তিরা ওনা ওনাকে বলি যে আপনি যে প্রত্যেকদিন আমাদের এইভাবে ফিরিয়ে দিচ্ছেন প্রত্যেকদিন আসতে তো আমাদের সমস্যা হচ্ছে সবাই তো কোনো না কোনো কাজের সাথে যুক্ত প্রত্যেকদিন তো এভাবে আসা যায় না তারপর আবার এই চড়া রোদ এই চড়া রোদে মানুষ তো শরীর খারাপ হয়ে যাবে তো উনি বলেন যে আমার কিছু করার নেই এগুলি ওপর মহলের ব্যাপার সার্ভারের প্রবলেম থাকলে আমার কিছু করার নেই আমি কিছু করতে পারবো না তখন ওখানে তো অনেক মানুষের জমায়েত হয় প্রত্যেকেই ভীষণ বিরক্ত কারণ প্রত্যেকদিন কারুরই আসার সময় নেই তারপর ওনাদের দুটো দিন বেঁধে ধরে দেওয়া আছে বুধবার আর শুক্রবার ওই দুদিন ছাড়া কাজ কিন্তু অন্যদিনে হয় না তখন ওইখানেরই কোনো একজন মানুষ থানাতে গিয়ে কমপ্লেন করে কমপ্লেন করাতে থানার দুইজন পুলিশ অফিসার ওখানে আসেন এবং যিনি ভারপ্রাপ্ত কর্মী ছিলেন তেনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি প্রত্যেকদিন মানুষদেরকে এত কেন হ্যাঁ বারবার ফিরিয়ে দিচ্ছেন মানুষদের তো সমস্যা হচ্ছে তাছাড়া এখানে ভিড়ের জমায়েত হচ্ছে এগুলো তো ঠিক না তখন উনি বলেন যে স্যার এইটা আমার কিছু করার নেই ওখানে সার্ভারের প্রবলেম তখন পুলিশরা বলেন ওঁকে যে আপনি ওপর মহলে আমার সামনেই ফোন করুন এবং ওনাদের জিজ্ঞাসা করুন যে এই সমস্যার কবে সমাধান হবে তখন উনি ওখানে দাঁড়িয়েই আমাদের কথা শোনেন না কিন্তু ওই পুলিশ অফিসারদের কথা শুনে ওনাদেরকে ফোন করেন এবং ওনারা বলেন যে হ্যাঁ সার্ভারের প্রবলেম যে হচ্ছিল সেটা কিন্তু আজকের মধ্যেই সমস্যাটির সমাধান হয়ে যাবে আপনারা পরের দিনে একটা তারিখ দেওয়া হচ্ছে সেই দিনে আসুন এবং আপনাদের সমস্যাগুলির সমাধান করুন তারপরে আমরা তো সেইদিন ফিরে আসি তারপরে যে তারিখ দেওয়া হয় সেই তারিখে আমরা যাই তারপরে সেই তারিখে গিয়ে আমাদের সমস্যাটির সমাধান হয় আমরা এই আমি এইভাবেই সমস্যাটির মুখোমুখি হয়েছিলাম এবং সেখান থেকে ঠিকভাবে বেরিয়ে আসতে পেরেছি